হ্যালো হ্যাঁ আমি আপনাকে ফোন করছিলাম দুপুরের দিকে তো আমার তিন জোড়া মতো কি দেশি জুতো লাগবে আরকি সেই জন্য আপনাকে কল করছিলাম না না কোন অসুবিধা নেই আমার জুতো লাগবে বলতে তিন জোড়া লাগবে প্রধানত আমার এক জোড়া ভালো কোম্পানির জুতো লাগবে আমার স্ত্রীয়ের জন্যে এক একটা কোম্পানির জুতো লাগবে ও আমার বাচ্চার জন্য একটা জুতো লাগবে আপনার দোকানে কি জুতো হবে বাচ্চাদের না আমি কম দামি টাইপের জুতো খুঁজছি না আর কি আমার জুতোর দরকার ভালো দামি জুতোই লাগবে আমার শিশুর জন্য ভালো একটা জুতো লাগবে আর স্ত্রীয়ের জন্যে ভালো আর আমার জন্যেও একটা ভালো লাগবে কী কী দেখুন দাদা আমি তো অত জুতো সম্পর্কে জানি না আপনি দোকানি দোকানদার আপনি বলে দেবেন কোন কোম্পানির জুতোটা ভালো হবে আরকি না ব্যাপারটা বাজেটের জন্য নয় টাকার টাকার জন্য অসুবিধা হচ্ছে না কিন্তু জুতোটা যেমন টেকসই হয় অনেকদিন আমি ব্যবহার করতে পারি হ্যাঁ আমি সবসময় সবসময় পরার জন্যই জুতো খুঁজছি তো এই জুতোটা কী ধরণের কোন কোম্পানির নিলে ভালো হয় খাদিমসের না অজন্তা না এই দুটো কোম্পানির মধ্যে যেকোনো একটা কোম্পানি নেব আরকি হ্যাঁ আচ্ছা খাদিমসের হ্যাঁ খাদিমসের জুতোই নিয়ে নেব দাম কি পড়বে দাদা তিনশো কুড়ি টাকা টেন পার্সেন্ট মাত্র আরে আপনাদের ওইখানেই গত সপ্তাহে গিয়েছিলাম এক এক জোড়া জুতো নিলাম তো আপনার পাশের দোকানে মনে হচ্ছে জুতোটা নিলাম উনি ফিফটিন পার্সেন্ট জুতোয় ছাড় দিলেন আপনি ও আমি আমার বন্ধু একটা আপনার নাম্বারটা দিলো আরকি সেই জন্য কল করলাম আমি ভাবলাম বন্ধুর মাধ্যম দিয়ে কল করছি তো চেনাজানা দোকান একটু ছাড় হবে আরকি পনেরো পার্সেন্ট দিন অন্তত আমি বলছি আচ্ছা দেখা হলে না হয় বলা হবে স্ত্রীকে জিজ্ঞাসা করি তারপরে বলবো ঠিক আছে দাদা আচ্ছা কখন আসবো আচ্ছা ধন্যবাদ তাহলে এখন রাখছি হ্যাঁ